আমি গত সোমবার পুরুলিয়া বুক এজেন্সি থেকে আমার কলেজের একটি পাঠ্য বই কিনেছিলাম বইটিতে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়গুলি খুব সুন্দরভাবে আলোচিত করা রয়েছে যা পড়ে আমি খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারছি